হ্যাঁ আমার আমি লাইব্রেরিতে কখনো গিয়েছি কিনা সেটা জানি না লাইব্রেরিতে আমি গিয়েছি আমার একটি বাড়িতে ছোট্টখাটো একটি লাইব্রেরি বা স্টোর আমার আছে সেটি সম্পর্কে আমি বলতে চাই যে আমার কাছে লাইব্রেরি সম্পর্কে মানে বলব লাইব্রেরি আমার একটি করার ইচ্ছা আছে কারণ ছোট করে আমার বাড়িতে অনেক রকমের গল্পের বই পদ্যের বই গদ্যের বই আমারই সব আছে সেই সব নিয়ে আমি একটি ছোট্ট করে লাইব্রেরি তৈরি করেছি কারণ আমি পড়তে ভালোবাসি সেই জন্য আমার একটি লাইব্রেরি আমার বাড়িতে ছোট করে আছে ছোট করে একটি লাইব্রেরি আছে সেটি ইচ্ছা আছে সেটিকে যাতে আরো আমি বড় করতে পারি চেষ্টা করব আমি সেটি আরো যেন বড় করে তুলতে পারি